হ্যাঁ আমার কাছে যখনই কোনো ব্যক্তি আমার কাছে সাহায্য চাইতে আসে না আমি তখনই তাকে সাহায্য করি কোনো যদি প্রাপ্তবয়স্ক বা নাবালক ছেলে আমার কাছে টাকা চাওয়া সম্পর্কে জানতে আসে তাহলে আমি তাকে সেই সম্পর্কে অবগত করবো আমি তাকে প্রথমেই বলবো যে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে প্রথমে টাকা তোলার জন্য একটা ফর্ম তুলতে হয় তারপর সেখেনে টাকা কতো টাকা লাগবে সেইটা লিখে নিজের নাম সই করে তারিখ ও অন্যান্য কিছু ভর্তি করে সেটা ব্যাংকে জমা করতে হয় ব্যাংকে জমা করার পর তার যখন নম্বর আসবে তখন তাকে পাস বইটা এগিয়ে দিতে হবে তারপর সেই ব্যাংকের ম্যানেজার সেই টাকাটা তাকে তুলে দেবে এবং সেই টাকাটা পাওয়ার পরে তাকে বইটা আপডেট করে দেবে এবং ব্যাংকের বইটা নিয়ে সে বাড়ি চলে আসতে পারবে কিন্তু তারপরেও যদি কোনো শাখা ব্যাংক হয় সেখানে শুধু আধার নম্বরটি দিলেই হবে সেখানে আধার নম্বর দেওয়ার পরে সেই ব্যক্তিকে আঙুলের ছাপ দিয়ে দিলেই তাকে ব্যাংকের অধিকারি তুলে দেবে